তো আমি যখন জাল দিতে যাই তখন মানে হাতে বোনা জাল ছিল সেই জাল আর ওই যে বাঁশ বাঁশ দিয়ে খোঁটা পুঁততে হতো বড় বড় গাছের কাঁকড়া করতে হতো সেই কাঁকড়া ফেলতে হতো বড় বড় কাছি ছিল কাছি দিয়ে মানে দড়ি মোটা দড়ি সেইটাতে বাঁধা হতো আর মোটামুটি ওই নৌকা নৌকা নিয়ে তখন ওই যেতে হতো নদীর নদীতে মাছ ধরতে যেতে হতো আর বড় বড় ওই পিপ পিপ বলতে ওই যে বড় বড় দুশো লিটার একশো লিটার ড্রাম ড্রামগুলো নিয়ে যেতে হতো এই সরঞ্জাম লাগতো

এখন সবকিছু মানে মেশিনের দ্বারাই এখন ক্রেনের দ্বারায় জাল ফেলছে এবং তোলাও যায় মেশিনের দ্বারায় এখন আর মানুষের হাতের আর বল প্রয়োগ করা লাগে না এখন সব কিছুই মেশিন দ্বারায় যেরকম নদীতে গেলে ওই বাঁশ মোটা মোটা বাঁশ খোঁটা এইসব পুঁতে দিয়ে তারপরে জাল মানুষই জাল খাটিয়ে ওখানে থাকতে হতো নৌকায় থেকে তারপরে সেই মাছ ধরতো আর এখন মানুষের মানে এখন কারেন্টের জাল হয়েছে অনেক ধরনের জাল উঠেছে যে জাল যে মাছ বেশি পড়বে অথচ সব মেশিনের দ্বারায় সব ক্রেনের দ্বারায় ফেলছে কয়েক বছরের মধ্যেই এইটার পরিবর্তন হয়ে গেছে আগে মাছ ধরা ছিল মানুষ ওই গিয়ে সেইভাবে নেট জাল হোক বেন জাল হোক বলতাম সেই সব জালের মাধ্যমে এখন কারেন্টের জাল হয়ে গেছে যাতে অল্প খরচে বেশি মাছ ধরা যায় কেমনভাবে সেসব পদ্ধতিই উঠে গেছে সেই পদ্ধতিতে মাছ ধরে আর যাতে কোন জালে আবার বেশি মাছ ওঠে সেই রকম জালও বেরিয়ে গেছে এখন আগে যেরকম মানুষ নৌকায় যেত ও ফোন ছিল না অলেজ ছিল না এখন অললেজ হয়ে গেছে এখন মাছ ধরার ওইটাও বেরিয়ে গেছে এখন কোনো অসুবিধা হয় না এখন এমনিতেই

অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে